ঝাড়গ্রাম জেলার সর্বোত্তম বা সর্বোচ্চ ফলনশীল ফসল হল ধান কৃষিমাত্রিক ঝাড়গ্রামে ধান প্রায় সমস্ত ধরণের চাষী চাষ করে থাকে ক্ষুদ্র বৃহৎ ও মাঝারি সমস্ত ধরনের কৃষকই ধান চাষ করে থাকে এবং এটি একটি প্রধান ফসল হিসেবে পরি চিহ্নিত হয়েছে এছাড়াও তারপর ধানের পর যেটি রয়েছে সেটি হল আলু আলুর সাহায্যে মানুষের অনেকটা জীবন জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু দুঃখের বিষয় প্রতি বছর আলু চাষ করেও প্রতি বছর লাভ পাওয়া যায় না বেশ কিছু বছর চাষিদেরকে ক্ষতির সম্মুখীন হতে হয় এছাড়াও তারপর বিভিন্ন মরশুমে বিভিন্ন ধরণের ফসল যেমন তিল সরিষা বাদাম ও বিভিন্ন তৈল বীজ এছাড়াও বিভিন্ন শাক সবজির চাষ হয় ফলে এই জেলায় কিছুটা লাভবান হতে পারে চাষিরা এই সমস্ত ফসলগুলি মানুষ সারা বছর ধরেই চাষ করে থাকে যেহেতু তাদের খুব একটা বিকল্প ব্যবস্থা আর অর্থনৈতিক দিক থেকে নেই বা এর সুযোগ নেই